আমার এলাকায় প্রায়শই দেখা যায় যে সমস্ত পাখি তার মধ্যে হচ্ছে শালিক পাখি চড়ুই পাখি টিয়া পাখি আর আমার প্রিয় পাখি হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি দেখতে হচ্ছে সবুজ বর্ণের এবং ঠোঁটটি লাল আর এটি মানুষের মতো কথা বলে